আমি সকালে ভোর পাঁচটার সময় উঠি এবং আমি মাঠে যাই এবং একটু ছোটাছোটি করি এবং নানা এক্সারসাইস করার পরে যোগব্যায়াম ও ধ্যান ও প্রাণায়াম করি এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এটি করলে শ্বাস প্রশ্বাসে যে শ্বাস কষ্ট রোগ আছে সেটি দূর হবে এবং এটি করা প্রায় দিনে সকালবেলায় দিনে তিন থেকে চার বার করলে শরীর খুবই ভালো থাকবে এবং শ্বাসকষ্ট যাদের আছে তাদের এটি খুবই প্রয়োজনীয় ব্যায়াম এটি করলে তাদের শ্বাস প্রশ্বাসের প্রব্লেম অনেকটাই ঠিক হবে ফলে ফলে এটি করলে সে সঠিকভাবে মানুষটি চলাচল করতে পারবে এবং এটি করলে মাথা ও শরীর পুরো সুস্থ থাকে এবং আমাদের শরীরে যদি শ্বাস প্রশ্বাস ঠিকঠাক চলে তাহলেই আমরা ভালোভাবে কাজ এবং কাজে মনযোগ দিতে পারি এবং ব্যায়াম ও শরীরচর্চা করলে আমরা আমরা সারা দিন ভালো এবং ভালোভাবে কাজে মনযোগ দিতে পারি ফলে আমরা আর সব কাজ ঠিকভাবে করতে পারি তাই আমাদের সকালে উঠে এক্সসারসাইজ এবং ব্যায়াম করা দরকার আমাদের শরীর সুস্থ থাকে এবং সবাই সকালে উঠা অভ্যাস করা দরকার সকালে উঠে যদি আমরা ব্যায়াম বা কিছু করি কোনো কাজ করি তাহলে সারা দিন আমাদের দিন ভালো যায় এবং সারা দিন আমাদের মুড শরীর খুব ভালো থাকে এবং মন ভালো থাকে ফলে আমরা নানা কাজ করতে পারি এবং নানা কাজে মন দিতে পারি